আমরা হলাম গ্রামের মানুষ আর গ্রামের মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ তাই আমাদেরকে বেশিরভাগ সময়ে খামারে শ ব্যয় করতে হয় আমরা সেখানে অনেক ধরনের সবজি ফল ফুল চাষ করে থাকি সাধারণত আমরা ধান গম যব সূর্যমুখী ফুল এই সব চাষ করে থাকি এবং বাদাম চাষ করে থাকি এই সব জিনিস চাষ করে সেগুলিকে আমরা বাজারে বিক্রি করি এবং অর্থ উপার্জন করি আর অর্থ উপার্জন করার পর আমাদের স্বাস্থ্যের যে সব জিনিস দরকার সেসব জিনিস ক্রয় করি আবার কৃষিকাজ না করলে আমরা খেতে পাব না আর খেতে না পারলে শরীরে পুষ্টি ঠিক থাকবে না আর পুষ্টি ঠিক না থাকলে স্বাস্থ্যও ঠিক থাকবে না তাই চাষবাস করা খুব গুরুত্বপূর্ণ আমাদের যে ধান চাষ করি সেখান থেকে আমরা চাল পাই চালে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সেরকম বাদামে থাকে ফ্যাট সেরকম অনেক সবজি আছে সেগুলোতে ভিটামিন থাকে যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব প্রয়োজনীয় তাই কৃষিকাজ করা খুব প্রয়োজনীয় এবং কৃষিকাজ করে আমাদের স্বার্থের খুব উপকৃত হয়েছে